ইউটিউবে খাবারের চ্যানেল রেসিপি চ্যানেল বা টিভিতে প্রোগ্রাম আমি প্রায়ই দেখে থাকি বিশেষত ইউটিউবে রেসিপি চ্যানেল তার মধ্যে আমার যেটা বেশী ভালো লাগে সেটা হচ্ছে পপি কিচেন এই পপি কিচেন থেকে আমি অনেক কিছু রান্নাই শিখেছি যেমন মাছের কালিয়া ভাপা ইলিশ এবং কষা চিকেন মোমো আরো অনেক কিছু যেগুলো আমি বাড়িতে রান্না করার চেষ্টা করি যাতে এভাবে হয় একদিন আমি চিকেন কষা করেছিলাম বাড়িতে সবাই বলল হ্যাঁ ভালোই হয়েছে আমি যেভাবে করেছিলাম চিকেন কষাটা সেটা হল প্রথমে তো সরষের তেল দিয়ে একটা শুকনো লংকা ফোড়ন এবং জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি করা ছিল সেই পেঁয়াজ কুচি দিলাম তারপর হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম পেঁয়াজটা যেই একটু লাল লাল হল চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা ভালো করে ভাজা হওয়ার পর আমি মশলা পেস্ট করে রেখে ছিলাম যেগুলো আদা রসুন পেঁয়াজ আর জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা আছে লংকা গুঁড়ো সেগুলো সব দিলাম আর পেস্টগুলো দিলাম এক তারপর ভালো করে কষিয়ে সেটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম এবং তারপর ঢাকাটা খুলে দেখলাম একটু তেলটা ছেড়ে গেছে তখন আরেকটু ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম এবং গা যখন বসা বসা হয়ে গেল চিকেন কষাটা তখন আমি নামিয়ে দিলাম